আমার জীবনে সব থেকে দামি জিনিস হলো আমার জীবনসঙ্গী যাকে আমি অনেক কষ্ট করে পেয়েছি আমার জীবনে হ্যাঁ অবশ্যই সবারই মা বাবা হয় আমারও মা বাবা আছে আমার জীবনের দামি জিনিস কিন্তু আমি মনে করি সে আমার কাছে অনেকটা দামি আমার কাছে এই কারণেই সে আমার দামি বলে মনে হয় কারণ আমার আগের একটা অতীত ছিল যেটা খুব বাজে অতীত ছিল সেই অতীতটা একজন জানার পরে যে মানুষটা আমাকে এতোটা ভালোবাসতে পারে সেইটা কল্পনা করা যায়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আমার অতীত ভুলিয়ে দেয় আমাকে এতোটা আপন করে নিতে পারে আমার অতীতের সঙ্গে কোনও তুলনা না করে তো সেই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে তাকে আমি নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়ে সত্যি খুব ভালো আমি নিজেকে খুব সুখী বলে মনে করি তবে হ্যাঁ তার কিছু ভুলভ্রান্তি হয়ে যায় একটা সম্পর্কে থাকলে অবশ্যই ভুলভ্রান্তি হবে কিন্তু কখনও কাউকে কখনও ছেড়ে যায় না এটাই সবথেকে ভালোবাসার মূল দাবি তো আমার জীবনে সবথেকে দামি জিনিস ভালোবাসা যেখানে আমি ভালোবাসা পেয়েছি আমি সেখানে আটকে গেছি অনেকটা জর্জরিতভাবেই আটকে গেছি আমি সেখান থেকে ছেড়ে বেরোতে পারছি না কারণ সে সত্যিই আমাকে এমন একটা জায়গা দিয়েছে যে সে আমাকে রানি করে রেখেছে আমাকে কখনও সে সেই রানির জায়গা থেকে নামতেই দেয় না তো আমি তাকে কেন ভালোবাসবো না তা আমার জীবনে ভগবান যদি কোনও কিছু দামি জিনিস দিয়ে থাকে তো সেটা হচ্ছে আমার জীবনসঙ্গী তো আমি সত্যি তাকে পেয়ে খুব নিজেকে গর্ব বোধ করি যে আমি আমার জীবনে এমন কাউকে পেতে পারি বলে তো হ্যাঁ আমার জীবনে তার আসার জন্য আমি নিজেকে অনেকটা ধন্য মনে করি